ছবি আঁকার জন্য সবথেকে পছন্দের পৃষ্ঠা ক্যানভাস স্মৃতিশীলতা ক্যানভাস স্মৃতিশীলতা এবং দীর্ঘস্থায়ী যা ছবির গুণমান বজায় রাখতে সহায়ক বৈচিত্র্য এইসব বিভিন্ন ধরনের পেন্টিং যেমন অ্যাক্রাইলিক বা তেল পেন্টিংয়ের জন্য উপযুক্ত টেক্সচার ক্যানভাসে টেক্সচার পেন্টিংয়ের ওপর বিভিন্নতা এবং গভীরতার যু যুক্ত করে যা কাজকে আরও আকর্ষণীয় করে তোলে বিপরীত পৃষ্ঠা তুলনামূলক মসৃণ হওয়ার কা হওয়ায় কাজের জন্য এটি খুব ভালো এই কারণে ক্যানভাস ছবির জন্য এটি আদর্শ পৃষ্ঠা